আমি পূর্ব বর্ধমানের রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু ক্যাবটি এখনো দু ঘন্টা আগে বুক করা সত্ত্বেও আসে নি কিন্তু কখন আসবে সেটি জানতে চাই